পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য পরিষেবা খুব ভালো এবং এখানে একটি সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ খুব ভালো চিকিৎসার সুব্যবস্থা আছে এবং অনেক বেড আছে এবং এমার্জেন্সির খুব ভালো ব্যবস্থা এবং অনেক নার্স ও ডাক্তার আছে যাদের ব্যবহার খুবই ভালো এবং রোগীদের সাথে খুব ভালো ব্যবহারও করেন এবং চিকিৎসাও খুব ভালো হয় এবং পাশেই একটি ফার্মেসি আছে সেই ফার্মাসিতে বিভিন্ন ধরনের ওষুধেরও ব্যবস্থা আছে